অবশ্যই আমি একটা জাতীয় বাসের বাসের বর্ণনা দিতে পারব আমি এসবিএসটিসি বাসে আসানসোল থেকে ধর্মতলায় গেছি এবং খুবই উপভোগ করেছি যাত্রীবাহী বাসের প্রথমদিকে থাকে চালকের আসন তার পাশে একটা ডান তার পাশে ডান দিকে বাঁদিকে যে সিটটা থাকে সেখানে চালকের অ্যাসিস্ট্যান্ট বসে থাকে এবং তারপরই যে পিছনে যে সিটগুলো থাকে যাত্রী যাত্রীরা বসেন ওই বাসে কমসে কম ফিফটি সিক্স সিট থাকে এবং ফিফটি সিক্স যাত্রী যখন বসেন তাদের লাগেজ তার সিটের ওপরে যে স্টোরেজ ক্যারিয়ার থাকে সেখানে ব্যাগ ইয়া সুটকেস তারা রাখেন এবং জানলার ধারে যারা বসেন তাদের একটু প্রেফার করেন যে আমি জানলার ধারেই বসব এবং বাস যাত্রীবাহী বাসে চলন্ত বাসে কারো যদি বমি বমির আশঙ্কা থাকে তাকে পাবলিক যাত্রীরা সুযোগ দেয় যে জানলার জানলার কাছে তাদের বসতে দেওয়ার এবং যে যাতে তার বমিটা বাইরে না হয় বাসের মধ্যে যাতে না হয় তার ব্যবস্থা এবং খুবই কোঅপারেট করেন যাত্রীবাহী সমস্ত যাত্রীগণ এবং কন্ডাক্টার এবং বাসচালক খুবই অমায়িক ব্যবহার করেন খুব ভালো লাগে এই এসবিএসটিসি বাসে ভ্রমণ করতে এবং এই এসবিএসটিসি বাস ডিজেলে চলে এটা আগামী দিনে বিদ্যুতে চল বিদ্যুৎ বা ব্যাটারিবাহিত বাস চালু হয়ে গেছে আশা করি এতে পর্যাবরণের সুবিধা হবে এবং আমাদের কলকাতায় আসা যাওয়ার পক্ষে খুবই ভালো হবে